হ্যাঁ প্রথমে যখন আমি একটা গান গেয়েছিলাম তখন গানটা আমি তো একদমই করতে পারি নি আমার ম্যাম বলেছিলো যে গাও মানে বাংলা গান ছিল সেই গানটা আর কি মানে একদম সুর মানে কিচ্ছুই দিতে পারি নি মানে লোক মানে শুনে হেসেছিলো আমাকে দেকে আর কি তারপরে আমি একটা চ্যালেঞ্জ করলাম ঠিক আছে আমি তো এইটা মানে গানটা এমন করেচি মানে এত সুন্দর সুর দিয়েছি যখন গানটা যখন করেছি আমার ম্যাডাম যে ছিল উনি খুব আমার সাপোর্টে ছিল বলে তুমি করো আমাকে বলেছিলো তুমি করো আরও চেষ্টা করো ভালো হবে আর যখন গানটা যখন করেছিলাম সুর সবই মিশে ছিল তখন এমন কোনও মানে লোক শুনে বলে নি যে ভালো হয় নি গানটা খুবই ভালো হয়েছিলো এইটাই আমার বলার আছে